আধুনিকতা এবং বিশ্বায়নের যুগে আধুনিক হতে গেলে যে সমস্ত চিন্তাভাবনা থাকা দরকার সেগুলো খুব কম মানুষের মধ্যেই থেকে থাকে তো আমরা যারা এই সাংস্কৃতিক সম্পন্ন লোক তারা কিন্তু সবসময় চেষ্টা করি আধুনিক আধুনিকতার জোয়ারে গা ভাসিয়ে না দিয়ে আমাদের যে পরম্পরা যে আমাদের ঐতিহ্যবাহী যে সব সাংস্কৃতিক উৎসবগুলো হয় বা সাংস্কৃতিক আমাদের যে ধ্যান ধারণা আছে সেগুলোকে এগিয়ে নিয়ে চলতে এবং এর পরিপেক্ষিতে আমাদের আসানসোলের যে রবীন্দ্র ভবন আছে আমরা বলি ওটাকে আমাদের এই সাংস্কৃতিক পীঠস্থান আমরা রীতিমত গর্ব অনুভব করি আমাদের আসানসোলের একটা রবীন্দ্র ভবন আছে এই রবীন্দ্র ভবন হওয়ার ফলে আমাদের যে সমস্ত স্থানীয় শিল্পীরা যারা এতদিন ধরে অন্তরালে ছিলেন তারা সুযোগ পায় সব কিছু না কিছু নিজের অভিনয় শৈলী প্রদর্শন করার এবং আমরাও সেইগুলো দেখবার জন্য প্রতি বছর অপেক্ষা করি এবং খুবই ভালো লাগে যখন কচিকাঁচাদের নিয়ে বিভিন্ন সংগঠন বিভিন্ন ক্লাব যখন এসব প্রোগ্রামগুলো করে তাছাড়া আমাদের বিভিন্ন সংগঠন থেকে কলকাতা শিল্পী এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে যেসব শিল্পী নাটকের দল এরা যখন আসে তখন সত্যি আমাদের খুব ভালো লাগে এবং আমাদের এই যে সংস্কৃতিক যে খিদা তার অনেকটাই নিবৃত্তি করতে পারি তাছাড়াও আমাদের এখানে আছে ভারতী ভবন ভারতী ভবন তো রবীন্দ্র ভবনের থেকেও পুরোনো কিন্তু ভারতী ভবন যেহেতু মূল শহরের থেকে একটু দূরে সেহেতু ভারতী ভবনের সমস্ত প্রোগ্রাম আমরা দেখতে পারি না তবুও ভারতী ভবনে অনেক মনমুগ্ধকর প্রোগ্রাম সারা বছর ধরে লেগে থাকে এবং এই দুটো আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি আমাদের পরম্পরাকে এগিয়ে নিয়ে চলে এবং বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করে